হ্যাঁ হ্যাঁ লোন এখান থেকে দেওয়া হয় কীসের লোন নিতে চান আপনি হ্যাঁ প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে এক কপি ফটো লাগবে আর তোমার আপনার জমির ঋণ দেওয়া কাগজ লাগবে আর কিছু না কখন আসবেন বলুন আপনি আসুন না আমার চেম্বারে চলে আসুন কালকে দশটা বা এগারোটার সময় চলে আসুন দশটা বা এগারোটার সময় চলে আসুন আমি ফাঁকা আছি তখন হ্যাঁ আছি সিবিল স্কোর এ ওই প্যান হ্যাঁ তার জন্য তো প্যান কার্ড চেয়েছি প্যান কার্ডটা তোমার দেখলেই বোঝা যাবে তোমার সিবিল স্কোর কত আছে সিবিল স্কোর না থাকলে কোনো ব্যাপার না এটা লোন আমি দিয়ে দেবো কোনো অসুবিধা নেই লোন যদি আগে থেকে নেওয়া থাকে তাহলে কোনো অসুবিধা হবে না সিবিল স্কোর থাকবে এখন যদি না প্রথম যদি নেওয়া হয় তাহলে আমি করে দিচ্ছি ওই ডকুমেন্টস লাগবে একটু ভেরিফিকেশান করতে হবে আর জমির কাগজ থাকলে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লোন হয়ে যাবে সাকসেস হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আপনি কখন আপনি কখন আসবেন কালকে তো আসবেন তো ঠিক আছে ঠিক কালকেরে এগারোটার সময় বা সাড়ে দশটার সময় আসবেন